আমি মনে করি সমস্ত শিক্ষার্থী স্কুলে পড়ার পর উচ্চ শিক্ষার জন্য অথবা পারিবারিক ব্যবসা চালিয়ে যায় না বা অনেকে চাকরিও করে না অনেকে চাকরি করে কিন্তু অনেক বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তারা স্কুলে পড়ার পরে তারা বিবাহ বৈবাহিক জীবন অর্থাৎ তাদের স্বামী তাদের সন্তান নিয়ে তারা সংসার চালাতেই ব্যস্ত হয়ে যায় অথবা কোন মানুষ চাকরি পেলেও তারা যায় না তার কারণ তাদের হয়তো চাকরি সেটা অনেক দূরবর্তী অঞ্চলে পড়েছে